হ্যাঁ বল আমি দেখি দোলযাত্রার দু দিন আগে যেতে পারি আমার তো ছুটি আছে দোলযাত্রার দিনটা তো আমি দু দিন আগে যেতে পারি তুই কবে আসছিস হ্যাঁ কিছু কিছু ভেবেছি

হ্যাঁ আমার সাথে তো আরও দু তিনজন যাচ্ছে পিয়া আরও অনেকজন ওরাও বলেছে যে আমার সাথে হোলি খেলবে এবারের দোলযাত্রায় হ্যাঁ সবাই আসছে হ্যাঁ আর সকাল

তুইও বলে দিবি যেমন সবাই আসে

সকাল থেকে তো আবির খেলাখেলি হবে কি কি রঙ কিনে রেখেছিস হ্যাঁ আমি তো লাল রঙ সবুজ হলুদ কিনে আনব হ্যাঁ গোলাপি এনে রাখতে হবে হ্যাঁ সবাই আসছে এবারে

তোর সবাই আসছে

ঠিক আছে